হাইক করার জন্য আমার প্রিয় ভূখণ্ডটি হলো মুকুটমণিপুরের পাহাড় মুকুটমণিপুর আমি প্রায় দুবার ঘুরতে গেছি দুবারই আমি পাহাড়ে উঠেছি আমার ওখানে পাহাড়ে উঠতে আমার খুব ভালো লাগে ওখানে কেন আমার আমার ওখানে তবে মুকুটমণিপুরের পাহাড়গুলি ছোটো ছোটো কিন্তু আমি চাই ওর থেকেও বড়ো বড়ো পাহাড়ে উঠতে আমার পাহাড়ে উঠতে খুব ভালো লাগে তো আমরা যখন পাহাড়ে উঠি তো আমরা মূলত শীতকালে যাই তো শীতকাল আমরা শ্যু পরে যাই তো শ্যু পরে পাহাড়ে উঠলে পায়ে মোচড় লাগে না কিন্তু এমনি যদি কোনো জুতো পরে ওঠা হয় তাহলে কিন্তু পায়ে মোচড় লাগে তো সেই জন্য আমি কিন্তু বুট পরেই উঠি এছাড়াও আমার সাথে অনেক বন্ধু বান্ধবরা আছে তারাও ওখানে ওঠাতে এছাড়া পর্বত বন সৈকত এগুলোও আছে কারণ মুকুটমণিপুর একটি ড্যামের মতোন নদীর মতোন একটা জিনিস আছে যেখানে সন্ধ্যাবেলায় সৈকত দেখা যায় এছাড়া পাহাড় আছে কিন্তু পর্বতটা নেই ঘন জঙ্গল আছে পাহাড়ের উপরে ঘন জঙ্গল আছে এছাড়াও পাহাড়ের সূর্যাস্ত আমার খুব ভালো লাগে যখন সন্ধে হয় তখন সূর্য যে ডোবে সেটা আমার খুব ভালো লাগে তো সেই সূর্য ডোবাটা কিন্তু সত্যিই খুব সুন্দর অপূর্ব লাগে সেই সূর্য ডোবাটা তো আমার মূলত এই সব জিনিসগুলোর জন্য আমি বাইরে বেড়াতে যাই তো বাইরে বেরিয়ে সেই জিনিসগুলো আমি উপলব্ধি করি